হ্যাঁ বল মা ভালো আছি রে তুই কেমন আছিস সবাই ভালোই আছে বল কী জন্য ফোন করছিলিস কী দরকার বল কত টাকা দেখ পাঁচশো টাকার থেকে একটা টাকাও বেশি দিতে পারব না কেন হবে না দেখ মা তুই তো বুঝছিস তোর ভাই বড় হচ্ছে ওর পড়াশোনার পেছনে কত খরচা হচ্ছে তুইই বল আরে আমি নিজে পাঁচ বছর ধরে একটা জামা পর্যন্ত কিনিনি আচ্ছা ঠিক আছে শোন আমি তাহলে তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনে রাখব ঠিক আছে তুই ওখান থেকে আসবি আমি তোকে গিফট করব আরে একটা শাড়িতে গোটা দুর্গাপুজো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দু হাজার টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে তিন হাজার টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে মা তোর বন্ধুদের সাথে সঙ্গে সঙ্গ দিলে কি চলবে দেখ আমরা তো সেরকম কোনো ধনী পরিবার থেকে আসছি না আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদেরকে অর্থটা সীমার মধ্যে খরচ করতে হবে হ্যাঁ সে আমি বললাম তো পাঠিয়ে দেবো আর তোর কী রঙের শাড়ি পছন্দ বল আচ্ছা ঠিক আছে তাহলে নীল রঙের শাড়িই কিনে রাখব ঠিক আছে হ্যাঁ বলছিলাম যে তোর ভাইয়ের জন্যে কী কিনব বল তো আচ্ছা ঠিক আছে তাহলে তোর আর তোর ভাইয়ের দুজনের জামাকাপড়ের খরচ হিসেবে আমি তোকে তিন হাজার টাকা পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা দেখব কিন্তু বুঝছিসই তো আমাদের অর্থের টান পাঁচ মাস ধরে সেরকমভাবে কোনো রোজগার হয়নি রে হুম আচ্ছা মা ঠিক আছে চল রাখছি বুঝলি হ্যাঁ ঠিক আছে